বর্তমানে তরুণ প্রজন্ম সাংস্কৃতিক অনুশীলন থেকে আমার মনে হয় কিছুটা হলেও পিছিয়ে পড়ছে কারণ তাদের মধ্যে মূল্যবোধের অভাব দেখা যাচ্ছে তারা প্রাচীনকে পিছনে ফেলে নতুনকে নিয়ে এগিয়ে যেতে চাইছে কিন্তু কখনোই প্রাচীনকে পিছনে ফেলে নতুনকে নিয়ে পুরোপুরিভাবে এগিয়ে যাওয়া সম্ভব না আমাদের সকলকেই নতুন কিছু শিখতে হলে অবশ্যই পুরনোকে আগে ভালোভাবে জানতে হবে তার সঙ্গে অভ্যস্ত হতে হবে তবেই আমরা সঠিকভাবে নতুনটা শিখতে পারবো কিন্তু নতুন প্রজন্ম বা তরুণ প্রজন্ম সেই শিক্ষা শিখতে চাইছে না তারা চাইছে অতি সহজ উপায়ে অতি সহজে নতুন কিছুকে শিখে পুরনোকে ফেলে এগিয়ে যেতে তাদের মধ্যে মূল্যবোধে যে পরিবর্তন দেখা যাচ্ছে সেখান থেকেই সাংস্কৃতিক বোধটা তারা হারিয়ে ফেলছে সাংস্কৃতিককে তারা নতুনভাবে জানতে চাইছে কিন্তু পুরনোকে জানার কোন চেষ্টাই করছে না পুরনো কিছু নৃত্য সঙ্গীত তারা সে সবের প্রতি কোন আগ্রহই দেখাচ্ছে না তারা চাইছে আধুনিকভাবে নতুনত্বভাবে কিছু শিখতে নতুনভাবে এগিয়ে যেতে যা করতে গিয়ে তারা মূল্যবোধ হারিয়ে ফেলছে তাই আমাদের প্রাচীন সাংস্কৃতিক যে মূল্যবোধের শিক্ষা সাংস্কৃতিক দিক সব কিছুই দিন দিন হারিয়ে যাচ্ছে আমরা যদি নিজেরা তাদেরকে জোর দিয়ে সেই শিক্ষা না শেখাই একদিন পুরোপুরিভাবে সেই শিক্ষা আমাদের দেশ থেকে হারিয়ে যাবে প্রত্যেককে অবশ্যই তাই সবার আগে সেই ধরনের শিক্ষা শেখা উচিত কারণ একজন মানুষের মধ্যে যদি মূল্যবোধ জেগে ওঠে মূল্যবোধের মান সে বুঝতে পারে তাহলে তার মধ্যে নিজের থেকেই সাংস্কৃতিক বোধ জেগে উঠবে তারা নিজে থেকেই সেই প্রাচীন শিক্ষা প্রাচীন মূল্যবোধের শিক্ষা শিখতে চাইবে এবং অপরকে শেখার কথাও বলতে আগ্রহী হবে